আমি বিখ্যাত নাচের ইউটিউব চ্যানেলে বা টিভি শোতে দেখি থাকি আমি টিভি শো হিসেবে ডান্স বাংলা ডান্স আর ডান্স ইন্ডিয়া ডান্স বেশিরভাগ দেখে থাকি আর ইউটিউব চ্যানেল হিসেবে আমি মমতা শঙ্কর এবং ডোনা গাঙ্গুলির ভিডিও দেখতে পছন্দ করি ঐতিহ্যবাহী নাচের ক্ষেত্রে ডোনা গাঙ্গুলির থেকে আমার মমতা শঙ্করের নাচের ভিডিও দেখতে বেশি পছন্দ কারণ মমতা শঙ্করের নাচের ভিডিও মানে খুব সুন্দরভাবে তিনি এক্সপ্রেশনের মাধ্যমে গানের ব্যাখ্যাকে নাচের মাধ্যমে ফুটিয়ে তোলেন খুব সুন্দরভাবে ভরতনাট্যম নাচ উনি শিখিয়ে দেন কারোর যদি নাচের ধাপ কঠিন লাগে তাহলে উনি সেটা সহজ করে শিখিয়ে দেন তাই আমার আমি আমার আগামী পদক্ষেপ হিসেবে ভেবে রেখেছি যে আমি মমতা শঙ্করের কাছে নাচ শিখব আর ওনার মতো একজন নাচের পারদর্শী হয়ে উঠব